নিয়মিত শ্বাস প্রশ্বাস নিন সার্ফিং শুরু করার আগে এবং সার্ফিং সময়ে নিয়মিত ও গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া যাক এটা আপনাকে সার্ফিং সেশনে শান্তি এবং শারীরিক স্থিতির অনুভূতি দেবে সময় নির্ধারণ করুন বড় ঢেউ আসার আগে এবং পরের জলবায়ু পূর্ববর্তী সময়কে উত্তেজনামুক্ত করার জন্য সার্ফিং শুরু করবেন না জলবায়ু পূর্ববর্তী সময় সার্ফিং করলে আপনি আরাম করে এবং ভয় মুক্ত হবেন যোগাযোগ রাখুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আপনার সার্ফিং কাজকর্মের সময় যোগাযোগ রাখুন এটা আপনাকে নিরাপত্তা এবং সম্ভবিত উদ্বেগ কমাতে সাহায্য করবে আপনি যদি কোনো অসুবিধা অনুভব করেন তবে স্থানীয় কাছাকাছি কাউকে ডেকে নিন তাতে আপনি সুরক্ষা থাকবেন